তো আমাদের এখানে এই ধর্মের শ্বাস বা ধর্ম বিবর্তিত বা পরিবর্তিত হওয়ার মূল কারণ হলো আমাদের সনাতনে হিন্দু ধর্ম হলো বিভিন্ন বা বহু মত বিশিষ্ট বা বহু পথ বিশিষ্ট ধর্ম একাধিক দেবতা নির্ভর এবং এক একজন এক এক দেবতার

ভক্তি এবং বিশ্বাসে বিশ্বস্ত থাকে এক একজন এক একটি দেবতার প্রাধান্য কে গুরুত্ব দেয় এবং তাদের সৃষ্টি তার নিয়মকানুন অনুযায়ী তারা চলে পাশাপাশি দেখা যাচ্ছে এরকম বিভিন্ন এ থাকার কারণে হিন্দু ধর্মের মধ্যে সেই একাত্ত্বিকতাটা নেই এবং কিছু কিছু অঞ্চলে দেখা গিয়েছে যে মুসলিমদের মধ্যে যে একাকিত্ব রয়েছে মুসলিমরা যেভাবে তাদের নিজেদের ধর্মকে আরও ছড়িয়ে দেওয়ার জন্যে ব্যস্ত থাকে আমরা হিন্দুরা কেবলমাত্র নিজেদের ধর্মটাকে নিজেদের তাই আমরা সম্পূর্ণভাবে করি না ধর্মপ্রচার তো অনেক দূরস্ত আমরা ধর্মের ব্যাপারে কোনো দিন ভাবিই না আমরা শুধুমাত্র ঠাকুর পুজো করি যে যে ধর্মের যে ঠাকুরের দিকে তো সেই ঠাকুর পুজো করার চেষ্টা করে এবং সেইটুকু করেই তার ধর্ম দায়িত্ব তার সম্পূর্ণ হয় তার চা পাওয়াগুলি নিয়েই সে তার ধর্মের ড্রাইভারকে ঝেড়ে ফেলে কিন্তু মুসলিম ধর্মের মধ্যে দেখা যায় তাদের একদম ছোটোবেলা থেকেই তাদের মধ্যে একটি ধর্মীয় শিক্ষা চালু করা হয় এবং সেই ধর্মীয় শিক্ষা ধর্মীয় পরিবেশ এবং ধর্মীয় পরিবারের মধ্যে যে ধর্ম একটি অতি গুরুত্বপূর্ণ তাদের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং ওটিকে পালন করাটা সবার আগে নতুন জরুরি সেই যে জিনিসটা আজকে মুসলিমরা বোঝাতে পেরেছে সেই জিনিসটা আমরা সনাতনী হিন্দুরা বুঝাতে পারি নি বৌদ্ধরা বোঝাতে পারেনি জৈনরা বোঝাতে পারেনি যার কারণে ধীরে ধীরে এই ধর্মের হ্রাস ঘটেছে বিবর্তিত হয়েছে এবং এই ধর্ম আগামী দিন এই ধরনের মধ্যে যে মানুষের একাত্মতা মানুষের সাত সেটা কমে যাচ্ছে এবং মানুষ অন্য ধর্মের প্রতি বা কিছু অধ্যূষিত অঞ্চলে কিছু মানুষ কিছু কিছু বাধ্যতামূলকও মুসলিম ধর্মের মধ্যে তারা পৌঁছে গেছে এটা একটি লক্ষণীয় বিষয় এবং এটা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত রাসমান হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মগুলি